আমি আগামীকাল আমরা চার বন্ধু মিলে দুর্গাপুর যাবো বার্নপুর রিভার সাইড থেকে তো একদিনের জন্যই যাবো প্রতি কিলোমিটারের মূল্যটা আমাদের আমাকে জানাতে হবে আর সকাল আটটার সময়তে আমরা বেরোবো তা আপনি নিশ্চয় সকাল সাড়ে সাতটার ভেতরে আমার গাড়ি আমার রিভার সাইডে অ্যাড্রেসে চলে আসবেন আপনি এই ফোন নাম্বারে আমাকে কল করে নেবেন আমি আপনাকে নির্দিষ্ট জায়গাটা তখন আমি বলে দেবো আর চারজনের জন্য কত মূল্য লাগবে সেটাও জানিয়ে দেবেন